আমি প্রথমত আমি আমার মা বাবার সাথে ঘুরতে যেতে চাই কারণ মা বাবা কোনোদিনও কোথাও ঘুরতে যায় না ছোটোর থেকে দেখে আসছি যে মা চার দেওয়ালের মধ্যেই থাকে বাবার অতো সময় নেই যে মাকে নিয়ে বেরোতে যা ঘুরতে যাবে তাই আমি ছোটোবেলার থেকে দৃঢ় সংকল্প নিয়েছিলাম যে আমি বড়ো চাকরি পা পেলে আমি মা বাবাকে নিয়ে তীর্থ করতে যাবো তাই আমি মা বাবাকে নিয়ে তীর্থ করতে যেতে চাই তৃতীয়ত আমি আমার বন্ধুদের সাথে গোয়া যাবার মনোভাব প্রকাশ করছি কারণ কারণ বন্ধুদের সাথে যেটি পরিবারের সাথে ঘুরে মজা নেই সেটি বন্ধুদের সাথে আছে তাদের সাথে ভারী মজা হয় অনেক কথাবার্তা হয় তাদের সাথে অনেকদিন পরে দেখা হয় এবং অনেক বন্ধুরা সেই ট্রিপে যাবে এরজন্য আমি বন্ধুদের সাথেও যেতে মনভাব রাখছি তার উপর তো মা বাবাদের সাথে যাবো এই জন্য